হ্যাঁ বলছি আমি একটু তেল ভরাবো পেট্রল এটা কি পেট্রল পাম্প তো হুম পাঁচশো টাকার একটু তেল ভরে দেবেন আচ্ছা বলছি হ্যাঁ দিদি বলছিলাম কি এখানটায় সমলেশ্বরীর মন্দির কোথায় আছে একটু বলতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা আর আজ কি খোলা আছে কতক্ষণ খোলা থাকবে বলতে পারবেন একটু পূজার পুজো ঠিক

পুজো দেওয়া যাবে কি আজ ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য আচ্ছা রাখলাম